শোন না বলছি সাউথ ফিল্ড কলেজ থেকে একটা বিতর্ক সভার আয়োজন করেছে তো আমরা দুজনে যদি নাম দিই তো তাহলে ভালো হয় তো তুই কী বিষয়ে একটা বল তো কী বিষয় নিয়ে আমরা বলতে পারি হুম তাহলে পরিবেশ দূষণ নিয়ে কী কী বলতে পারি আমরা শ তাহলে ভালো দিকের মধ্যে আমি বলবো যে বেশি করে গাছ লাগাতে হবে পরিবেশটা বাঁচানোর জন্য বা বায়ুদূষণ কম করার জন্য আমাদের এখন যা মানে গাড়ি ঘোড়ার চাপ গাড়ি ঘোড়ার ধোয়া কলকারখানার ধোয়া সেগুলো দিয়ে আমাদের পরিবেশ খুবই দূষণ বাড়ছে তাতে যদি আমরা সব জায়গায় গাছ লাগানোর প্রচেষ্টা করি তাহলে ভালো হয় তাহলে এই বিকল্পগুলো আমি বলতে পারি এবং আরও আছে যে প্লাস্টিকের ব্যাগগুলো বা যে প্লাস্টিকের বোতল সেগুলো এখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট যে সাইকেলিং জায়গায় সেগুলো ফেলে এগুলোকে আবারও নতুন করে একটা জায়গা দেওয়া নতুন করে কিছু বানানোর চেষ্টা করা এইগুলো ভাবে বলতে পারি তহলে খারাপ দিকগুলো নিয়ে তু তুই কী বলছিস হ্যাঁ তা বটে তাহলে এইটা আমরা নাম দেবো ঠিক আছে আমি তাহলে ভালো দিকটা বলবো তুই খারাপ দিকটা বলিস এরকমভাবে আমরা বিতর্ক সভাটা হ্যাঁ করতে পারবো আর কী কী বলা যায় বিতর্ক সভা নিয়ে আ ত সবাই আর পরিবেশ নিয়ে আর কিছু বলা যায় আচ্ছা ঠিক আছে এইটুকই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এইটুকুনই ঠিক আছে আপাতত ঠিক আছে আবার পরে আমরা আলোচনা করে নেবো ঠিক আছে আবার পরে ফোন করবো রাখছি র